আমি গাঙপুর থেকে শক্তিগড় যাওয়ার জন্য একটি অটো বুক করেছিলাম সেই অটো ড্রাইভার এতো দেরি করে আমাকে স্টেশনে পৌঁছে দেয় যে আমি ট্রেনটি মিস করি যার জন্য আমি অটো ড্রাইভারকে আমি ভাড়া দিতে অস্বীকার করছি কারণ আমি ট্রেনটি ঠিক সময় পাই নি